হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু বলছেন ডাক্তারবাবু বলছেন হ্যাঁ আপনি কি ডক্টর এসকে রয় বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি আমি স্যার আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি আমি একটা সমস্যা নিয়ে খুব দীর্ঘদিন ধরে ভুগছি ওই আমার ওই খুব পেটে যন্ত্রণা হচ্ছে এবং গা বমি বমি ভাব আসছে বুঝলেন তো তো দি বলুন হ্যাঁ আমি সাতদিন ধরে এটা পবলেমে ভুগছি তো আমি এটার জন্য আপনার আজকে রিপোর্ট করেছিলাম বিলিরুবিন রিপোর্টটা করেছিলাম তো বিলিরুবিন রিপোর্টে একটু আমার জন্ডিসটা ধরা পরেছে বুঝলেন তো তো ডাক্তার আমি দেখাতে চাইছি তো কি জণ্ডিসের ক্ষেত্রে কি ভূমিকা মানে আমি কি হসপিটালে ভর্তি হতে হবে হ্যাঁ আমার এজ হচ্ছে আপনার সিক্সটি টু ইয়ারস হ্যাঁ আমার বয়স বাষট্টি বছর বলুন আমি হচ্ছি আপনার ব্যবসা করি আর কি

না আমি বসে থেকেই কাজ করি বেশীরভাগ সময় তবে অনেক ক্ষেত্রে পরিশ্রমও করি আমি হ্যাঁ আচ্ছা আপনি কোন জায়গায় বসেন এমনি ও মানে সপ্তাহে একদিন বসেন আচ্ছা সপ্তাহে কোন বার বসেন আপনি ও রবিবার দিন রবিবার দিন রবিবার দিন হ্যাঁ রবিবার দিন বিকেল চারটে থেকে কটা পর্যন্ত দেখেন আপনি সন্ধে ছটা পর্যন্ত ও ঠিক আছে তালে আমি কি রবিবার দিন কি আচ্ছা আপনার কি অনলাইনে নাম লেখানো হয় না ওখানে গিয়ে নাম লেখাতে হয়

ও বেশ ঠিক আছে ঠিক আচ্ছা আমি আমি নিজে না গিয়েও আমার বাড়ির লোক যদি নাম লিখিয়ে আসে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই আচ্ছা আপনি যেখানে বসেন সেখানে কি সেখানেই কি ওষুধের দোকান রয়েছে না কাছেই আমাকে আবার দূরে গিয়ে ওষুধ কিনে আনতে হবে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কি কি টেস্ট করতে হবে ডাক্তারবাবু ও ওটা কি মানে আমি আপনার কাছে যাওয়ার পর বলবেন না আমি কি এখন টেস্ট করে নিয়ে তারপরে যাবো

ঠিক আছে ঠিক আছে আর কাছাকাছি তো আপনার নিশ্চই সেন্টার রয়েছে টেস্ট করার জন্য ঠিক আছে বলছি কাছাকাছি সেন্টার আছে তো টেস্ট করার বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু তালে আমি রবিবার দিন যাবো ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে রাখছি ডাক্তারবাবু ধন্যবাদ